আমি শীতকালে আমার মাসির বাড়ি সুন্দরবনের দিকে চলে যাই ওখানে ভোলাখালি নামের একটা জায়গা আছে সেখানে দুটো নদী দুপাশে চলে যাচ্ছে মানুষজন প্রায় নেই বললেই চলে ওইখানে অধিকাংশ জায়গায় জল কর বিস্তৃত জায়গা একপাশে ম্যানগ্রোভের বন জঙ্গল ওইখানে ওইখানে গেলে আমি শীতকালে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসে ওখানে এবং ওখানে গিয়ে আমি প্রায় প্রত্যেক বছর হয় না তাই মাঝে মাঝেই ওখানে যাই এবং ওখানে গিয়ে বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাই